আমাদের এলাকায় সিস্টেম প্রযুক্তি সহায়তা মোটামুটি ভালো কোনো কোনো নেটওয়ার্ক এর সমস্যা হয় না এবং কোনো নেটওয়ার্কের সমস্যা হয় আর যেগুলোতে সমস্যা হয় ওয়াইফাই কানেক্ট করেও অনেক প্রবলেম হয় তবুও চালিয়ে নেওয়া যায় কষ্ট করে কিন্তু যেগুলো ভালো সেগুলোতে কোনো প্রবলেম হয় না তো যেগুলোতে প্রবলেম হয় তো এখনকার যুগে নেটওয়ার্ক না থাকলে অনেক কাজে প্রবলেম হয় অনেক কিছু করা যায় না অনেক কিছুর সঙ্গে যোগাযোগ করা যায় না তো নেট না চললে নেট না চললেও পড়াশোনা করা সম্ভব না অনলাইনে আর এখনকার দিনের সব ক্লাসগুলোও অনলাইনে তো অ যেহেতু অনলাইনে সব ক্লাস করতে হয় অনলাইনেই অনেক কিছু করতে হয় তো নেটের নেটওয়ার্কের প্রবলেম প্রবলেম হলে তো এগুলো তো সম্ভব নয় না তো সেই জন্যে এখানের নেটওয়ার্কের ব্যবস্থা খুব বেশি ভালোও নয় খুব খারাপও নয় মোটামুটি তো তবুও এখানে মোটামুটি নেটওয়ার্ক চলছে আরও যে প্রযুক্তি আরও যে প্রযুক্তিগুলো সেগুলিও ঠিক ঠাক কাজ করে যেন যেমন অনলাইনে অর্ডার দেওয়া বা সেগুলো ঠিক ঠাক আসা আর যেমন ঠিক ঠাক অনলাইনে ক্লাস হচ্ছে অথবা অনলাইনে কোনো কাজ ঠিক ঠাকভাবে হচ্ছে